বাজারে রেডিমেড জামা কাপড়ের থেকেও হাতে তৈরি পোশাক অনেকটাই আলাদা কারণ হাতে তৈরি আর রেডিমেড বোঝা যায় হাতের তৈরিটা অনেকটা মজবুত হয় এবং রেডিমেড যেগুলো হয় সেগুলো অনেক মানে অতোটা মজবুত হয় না কিছু কিছু জায়গায় সেলাই খোলা থাকে কিছু কিছু জায়গায় মানে সেলাইগুলো আলগা থাকে যার জন্য খুলে যায় তো এরকম থাকে এছাড়াও আমাদের রেডিমেড কাপড় পাওয়া মানে থাকা সত্ত্বেও মানুষ বেশিভাগ হাতে বোনা সেলাইগুলোই পছন্দ করে সেলাই জামাকাপড়গুলোই পছন্দ করে কারণ তারা ওগুলো বেশি অ্যাট্রাক্টিভ হয় সেগুলো মানুষকে বেশি আকর্ষণ করে যে সেলাইগুলো আর আমাদের বিশেষত্ব হচ্ছে কাঁথা স্ট্রিচ এই কাঁথা স্ট্রিচের ডিসাইন জামার ওপর যে জামাগুলোতে থাকে সেগুলো মানুষকে বেশি আকর্ষণ করে এইগুলিই মানুষ বেশি পছন্দ করে যার জন্য রেডিমেডের কাপড়ের থেকে হাতে বোনা এই সেলাই করা জামাগুলি মানুষ বেশি পছন্দ করে